আমাদের এলাকায় দুবছর আগে একটা নতুন বাইকের শরুম হয়েছিলো আমি সেখান থেকে প্রথম একটা সুপার স্পেন্ডার হেরোয়োর গাড়ি কিনি গাড়িটা খুবই সুন্দর এবং গাড়িটার ইঞ্জিনের ক্যাপাসিটিও খুব সুন্দর তেল কম খায় গাড়ির সাউন্ডটা দুর্দন্ত সাউন্ড ভীষণ ভালো গাড়িটা খুব আরামদায়ক গাড়ি খুবই ভালো রাইটে ক্যামেরা

চারজন আরামসে আমরা যেতে পারি চলতে পারি গাড়ির বেশ বড়ো গাড়িটা কেনার পরে আমি যে ভীষণ উপকৃত এই কারণে যে আমার অফিসে যাওয়ার বা টাইম টাইম মেনটেন করা সব দিক থেকে মানুষ যদি কারো কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোনোরকম যদি বাজারে মার্কেট করা বা কোথাও বিশেষ দরকারের জন্য যাওয়ার দরকার হয় গাড়িটাকে নিয়ে বেরিয়ে গেলে খুব সুন্দরভাবে যেতে পারি বা সময়ের খলে পৌঁছোতে পারি টাইমটাও কম লাগে টায়ারটাও খুবই ভালো দু বছরে হলে এখনো টায়ার আমার চেঞ্জ করতে হয় নি আর গাড়ির ইয়েটাও ভালো পিক আপটাও ভালো গাড়ি হাই স্পিড গাড়ি গাড়ি ফাইভ গিয়ারের গাড়ি এ গাড়িটা খুবই সুন্দর গাড়ি